আমি যেই গানটা সবসময় সেটি হলো শ্রী শ্রী ভজহরি মান্না মান্না দের গান আর এই গানটা বেশিরভাগ যখন রান্না করি সে এই গানটি আমার করতে বেশি ভালো লাগে রান্নার সময় এটা রান্না করতে করতে গানটা করলে রান্নায় খুব মন মনোযোগ বাড়ে আরেকটা মান্না দের গান আমার খুব ভালো লাগে সেটা হলো আমি ছোটোবেলা সে পুতুল পুতুল মেয়ে যখন এটা আমি যখন রাত্রিবেলা শুয়ে থাকি তখন বাবার কথা মনে পড়লে এই গানটা খুব ভালো করতে ইচ্ছে করে বা করি আরেকটা যেটা হলো এখন যে গানটা বেরিয়েছে বাবা মানে হাজার বিকেল ওই গানটাও খুব ভালো লাগে আর রবীন্দ্রসঙ্গীত তার পরে হচ্ছে আর এই এই রাত তোমার আমার তারপর নানা রকম যে বাংলা গান বেরিয়েছে সে সকল গান মানে পুরনো দিনের গান আমার শুনতে খুব ভালো লাগে কিশোর কুমারের গান তার পরে লতা মঙ্গেশকর আশা ভোঁসলে ওনাদের সবার যে আধুনিক গানের থেকেও যে পুরনো দিনের গানগুলো বাংলা গানগুলো সেগুলো মন ছুঁয়ে যাওয়ার মতন এখনকার বাংলা দিনের বাংলা যে আধুনিক গানগুলো বেরিয়েছে সেই গানগুলো খুব একটা ভালো লাগে না শুনতে প্রথম প্রথম দু এক দিন ভালো লাগে তার পরে আর ভালো লাগে না কিন্তু পুরনো দিনের যে গান সে গান আজও রয়ে গেছে যেমন লতা মঙ্গেশকরের যে একটা গান রয়েছে প্রত্যেকবার যখন সে যাঃ পনেরোই আগস্টের সময় সময় ইয়ে হয় তখন ওই গানটা লতা গানটা গাইতে হয় বা বীর শহিদরা যখন হচ্ছে যখন বীর শহিদরা যখন মারা যায় তখনও ওই গানটা গাইতেই হয় তাই ওই গানগুলো আজও রয়ে যাবে তারা শিল্পীরা মারা গেলেও তাদের গানগুলো সারা জীবন মনে থেকে যাবে